মাছ ধরতে যাওয়ার সময় ওটা সরঞ্জামের কী আছে আর মাছ ধরতে যাওয়ার সময় সরঞ্জাম বলতে সেরকম কিছু না ও খালি মাছের দুটো সি ছিপ ঝিম দুটো নিয়ে গেলেই হচ্ছে তার সঙ্গে কিছু সরঞ্জাম বলতে ওই ওই মাছ ধরার যে কিছু আছে ওই ওই চার তার টাইপের কিছু বলে আর তার সঙ্গে যদি বলো জাল নে নিয়ে যাব পুকুরে জাল খেয়ে পর মাছ ধরা যায় আগের থেকে কিছু উন্নত হয়েছে এখন আগে যেমন সো সিঙ্গল ছিপ ছিল এখন হুইলের অনেক ও ইয়েতে উ হুইল অনেক ইয়ে বার করেছে অনেক রকমের হুইল বার করেছে মাছ ছিপে আটকে গেলে সে মাছকে আর কোনোমতে ছি ইয়ে করাতে যাইন পারা ইয়ে করার নেই এখন উন্নতমানের খুব চারও এসেছে এখন রাবার চার এসেছে আরও সেই চার দিলে মাছ খুব অল্পতেই ইয়ে হয়ে যায় আকৃষ্ট হয় তাতে মাছের আকর্ষণ বেশি আসে তাতে খুব একটু সুবিধে হয়েছে কয়েক বছর আগে যেটা ছিল ধরার অসুবিধা ছিল ঠিকই এখন কিন্তু সে তে তুলনায় অনেক উন্নত